হ্যালো হ্যাঁ ক্যাফের ড্রাইভার বলছেন হ্যাঁ দাদা আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছি আমার সাড়ে তিনটেয় আপনার ক্যাবটা আমার দরকার ছিল কিন্তু এখন তিনটের বেশি সাড়ে তিনটের বেশি হয়ে গিয়েছে আপনি তো এখন আসতে পারেননি আমাকে যেখানে যেতে হবে সেখানে আমার সাতটার ভিতরে পৌঁছতে হবে তো আপনি এখনও পৌঁছতে পারেননি তাহলে আমি আপনি কখন আসবেন আমার তো দেরি হয়ে যাচ্ছে তাই না আপনার এখনও আসতে দশ পনেরো মিনিটের উপরে লাগবে তাহলে কী করে হবে বলুন আমার এখনও কিন্তু অনেকটা দূর যেতে হবে আপনার এত প্রবলেম হলে তো আমি কী করব বলুন আমাকে তো যেতে হবে আমার কাজটা খুবই জরুরি আপনি আমি আপনার ক্যাবটাকে ক্যানসেল করলাম আপনি কিছু মনে করবেন না আমি একটা অন্য একটা গাড়ি ধরে আমাকে চলে যেতে হবে না হলে আমার দেরি হয়ে যাবে খুবই ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি না না আমার পক্ষে এখন ওয়েট করা সম্ভবই না আমার খুবই দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে আমি আপনার ক্যাবটাকে ক্যানসেল করলাম আচ্ছা ঠিক আছে রাখুন ধন্যবাদ